হ্যালো হ্যালো হ্যাঁ অবশ্যই পারব আপনি নিয়ে আসুন এখানে নিয়ে আসবেন না কি বাড়ি যেতে হবে হ্যাঁ বাড়ি বাড়ি গেলে হচ্ছে অ্যামাউন্টটা একটু বেশি হবে ও সেরকম তো কম্পিউটারের প্রবলেম হিসেবে আমাদের টাকা নেওয়া হয় তো আপনার কী প্রবলেম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আমি আগে গিয়ে দেখব তারপর যত হবে আপনাকে বলব আচ্ছা কখন যেতে হবে আচ্ছা ঠিক আছে আপনার বাড়িটা কোথায় ও আচ্ছা উত্তর দিকে না দক্ষিণ দিকে ও আচ্ছা ঠিক আছে তাহলে